আমাদের বাড়ির আশেপাশে পর্যটন বলতে একটু দূরে ক্যানিং থেকে আরেকটু তার কাছাকাছি এবং সুন্দরবনের পাখিরালয় ঝড়খালি সেখানে এরকম গেস্টদের থাকার জন্য সুব্যবস্থা আছে সেখানে এ বিভিন্ন রকম ট্যুর গাইডও আছে যারা সুন্দরবনের বিভিন্ন জায়গা বিভিন্ন নদী বিভিন্ন দ্বীপ সে সব জায়গাতে পর্যটকদের নিয়ে যান এবং তাদেরকে প্রয়োজন মতো তথ্য প্রদান করেন এবং সেখানকার হোমগুলোতে সমুদ্রের এ থেকে আনা বিভিন্ন রকম মাছ বিভিন্ন খাবার দাবার স্থানীয় বনের মধু এবং অন্য অন্য দ্রব্যাদি সেগুলো সেখানে তারা পর্যটকদের জন্য ব্যবস্থা করেন এভাবেই এই সব হোমগুলো পর্যটকদের জন্য একটা উন্নত ব্যবস্থা প্রদান করে